জলপাইগুড়িতেই সবথেকে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র বলা যেতে পারে এখান থেকে এখানে অনেক মানুষ আসে চা বাগান দেখতে চায়ের পাতা তোলে তারা একটা মনোরম পরিবেশের মধ্যে কাটায় তাছাড়া এখানে সব সময় আমাদের উল্লেখযোগ্য জিনিসগুলো যেটা নদী পাহাড় খরস্রোতা নদী বেয়ে যাচ্ছে তিস্তা তোর্সা তটিনী বয়ে চলেছে এখানকার চা খুবই মানুষের মানে পছন্দের তাছাড়া জলপাইগুড়ির আর একটা উল্লেখযোগ্য জিনিস হল যেটা হল পাহাড় পাহাড় এখানে প্রায় বেশিরভাগ দিনই ঠান্ডা পরিবেশ থাকে এখানে খুব একটা গরম বোঝা যায় না পাহাড় চারদিকে শান্ত স্নিগ্ধ স্নিগ্ধ এখানকার মানুষের সব সময় শীত প্রধান মানে শীতের পোশাক বার করাই থাকে শীতপ্রধান দেশ তাই এখানে জলপাইগুড়ি দার্জিলিং পশ্চিমবাংলা থেকে অনেকেই আমাদের এখানে বেড়াতে আসে আর এখানকে ওই জন্যই পর্যটন কেন্দ্র হিসাবে উল্লেখ করা হয়েছে